কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেটিই লক্ষ করা যায় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে নানা রকম উৎসব দেখতে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল মহালয়া দুর্গা পুজো কালী পুজো পয়লা বৈশাখ জামাই ষষ্ঠী ইত্যাদি মহালয়া হল দুর্গা পুজো আসার আগে একটি উৎসব এই উৎসবে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা নানারকম ফটকা ফাটায় এই উৎসবে সবাই খুব মজা করে তারপরে আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এই দুর্গা পুজোয় সবাই সমস্ত রকম বাঙালি একসঙ্গে সম্মিলিত হয়ে আনন্দিত হয় এই উৎসবে সবাই একসঙ্গে নানান জায়গায় ঘুরতে যায় নতুন নতুন পোশাক পরেন এবং বিভিন্ন রকম ঠাকুর দেখতে বের হন তারপর আসে কালী পুজো কালী পুজোর রাত্রে অনেকে উপোস করেন এবং সবাই সবাই পুজো করে নানান জায়গায় ঘুরতে যান পয়লা বৈশাখ জামাই ষষ্ঠী উল্লেখযোগ্য তার মধ্যে আর একটি উৎসব হল নববর্ষ যেটি বাঙালি বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন যেটিকে আমরা বলতে পারি বাঙালির হ্যাপি নিউ ইয়ার এই দিন সমস্ত দোকানে হালখাতা করা হয় সবাইকে মিষ্টির প্যাকেট এবং ক্যালেন্ডার দিয়ে অভিহিত করা হয় জামাই ষষ্ঠী হল বাঙালিদের জামাইদের একটি আনন্দকারী উৎসব এই দিন সমস্ত জামাই তাদের শ্বশুরবাড়ি গিয়ে নানান রকম খাদ্য খায় এবং সেই দিনটি ভালোভাবে পালন করে পয়লা বৈশাখের দিনও বাঙালির সমস্ত পরিবার নতুন নতুন জামা কেনে এবং পরে সবাই বিকেলে ঘুরতে যায় এককথায় বলা যায় বাঙালির বারো মাসে তেরো পার্বণে বাঙালিরা খুবই মজায় সেই দিনটি কাটায় এবং পশ্চিমবঙ্গে আসলে এই পুজোগুলি খুবই ভালোভাবেও পালন করা হয়